পেন্সিল শেডিং অর্থাৎ যখন আমরা কোনও ছবি আঁকি সেই আঁকাটিকে আমরা রঙ দিয়ে পুরোপুরি ভরাট না করে পেন্সিলের মাধ্যমেই শেডিং দিয়ে দিয়ে ভরাট করি অর্থাৎ একটা ছায়ার মতো ওকে সেখানে তৈরি করি বিভিন্ন রকমভাবে পেন্সিল দিয়ে আমরা দাগ কেটে কেটে বা আমরা ছায়ার মতো করে একটা তার রূপ দিই সেইটিকে ভরাট করে তুলি সেটিকেই পেন্সিল শেডিং বলে পেন্সিল শেডিং করার জন্য বিভিন্ন রকমের পেন্সিলের প্রয়োজন হয় বিভিন্ন নম্বরের এবং বিভিন্ন ধরনের পেন্সিলের প্রয়োজন হয় অনেক সময় সাধারণ পেন্সিল অথবা অনেক সময় চারকোল পেন্সিল বা অনেক সময় আরও বিভিন্ন ধরনের রঙের পেন্সিল দিয়ে আমাদের বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমাদেরকে একে এই শেডিংটি করতে হয় বিভিন্ন আঁকায় বিভিন্নভাবে এটি ব্যবহার হয় মানুষের ছবিতে গাছপালা অথবা সিনারিতে কোনও জায়গায় হালকাভাবে কোনও জায়গায় বেশি গাঢ়ভাবে কোনও জায়গায় একটুখানি কম কোনও জায়গায় একটুখানি বেশি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে হাতের কায়দায় এই পেন্সিল শেডিংটি আমাদের করতে হয়